গান পরামর্শ বলতে আমি একটাই পরামর্শ দেবো তাদেরকে যারা গান গাইতে ইচ্ছুক যারা ভবিষ্যতে এ গান নিয়ে এগোতে চায় গায়িকা হতে চায় তো আমি এটাই বলব প্রথমত তার চেষ্টা থাকতে হবে এবং তাকে মানে একটা ভালো অভিজ্ঞতাজনক এবং আদর্শ শিক্ষক বা শিক্ষিকার কাছে তাকে শিখতে হবে এবং তা প্রতিদিন তাকে তা শিখতে প্রতিদিন তাকে রিহার্সাল করতে হবে সব কিছুই কোনটা কোন জায়গায় কী হয় না হয় গানের ব্যাপারে সব কিছু ভালোভাবে জানতে হবে এবং সেগুলোই শিখতে হবে জানলেই এগুলোই একটি কী বলব আমার পরামর্শ দেওয়ার মতন এগুলোই আছে যেটা বেসিক জিনিস সবাইকেই সেটা করতে হবে সেটাই এটাই করতে হবে যেমন কী বলব এগুলোই আর